হ্যালো দাদা কোথায় আছেন ওই পাকুড় তলা পৌঁছে গেছেন আমি আমার গাড়িটা পাকুড় তলা থেকে পিক আপ করার জন্য বলেছিলাম কিন্তু এখন দুঃখিত বৃষ্টির জন্য আমি পাকুড় তলা যেতে পারছি না দয়া করে আমার পিক আপ লোকেশানটা আন্দুল করবেন ভীষণ বৃষ্টিতে আমি যেতে পারছি না কিন্তু হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন তো আপনি কী বললেন আচ্ছা পঞ্চাশ টাকা বাড়িয়ে দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দেবো হ্যাঁ পিক আপ লোকেশানটা বদলে দিতে বলেছি সেটা কি সম্ভব ঠিক আছে তাহলে দয়া করে বদলে দিন